হুম স্যার বলছিলাম আমি আপনার পত্রিকাটা দেখলাম আনন্দবাজার পত্রিকাটা খুবই ভালো লাগলো তো আমি ওটা সাবস্ক্রাইব করতে চাই আমি কি ওইখান থেকে সমস্ত রকম খবর টবর সব কিছু জানতে পারব হুম ওটা সবার আগে পাব তো না কি কোনো কোনো কিছু ছাড়াও হয়ে যেতে পারে হুম আর আমি যদি আমার মানে গ্রামাঞ্চলে যে সমস্ত জিনিসগুলো হয় সেইগুলোও তো আমি জানতে পারব না কি শুধুমাত্র ওই সব ওই কোনো কিছু সিনেমা বা কোনো কিছু চলচ্চিত্রের বা কোনো কিছু বড়ো খবর ছাড়া কি ছোটো খাটো খবরও জানতে পারব তো

হ্যাঁ আমি তো উত্তর চব্বিশ পরগনা জেলাতে থাকি তো আমি ওই জেলার সমস্ত রকম খবর আরে পাব উম আর ওটাতে কেমন কী টাকা আরে লাগবে সাবস্ক্রাইব করতে পত্রিকাটা

হুম আপনারা সরাসরি ফোনের মাধ্যমেই মানে আমি পেয়ে যাব যখন কিছু আসবে আমার কাছে চলে আসবে খবরগুলো আমার ফোনেতে

আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনাকে জানাচ্ছি একটু ভেবে কালকে হুম ঠিক আছে তাহলে হুম